ভারতের বিভিন্ন অঞ্চল ও আঞ্চলিক ভৌগোলিক স্থানভেদে বিভিন্ন যোগাযোগ ও সংস্কৃতির মাধ্যমে মধ্যে বাংলা ভাষা একটি অতি গুরুত্বপূর্ণ স্থান পালন করে বিভিন্ন অঞ্চল ভিত্তিক ভেদে বাংলা ভাষা ভিন্ন ভিন্ন ধরন হলেও বিভিন্ন অঞ্চলের মধ্যে যখন যাতায়াত এবং কর্মসংস্থান হয় বা শিল্প বাণিজ্যিক বিষয়গুলির ব্যাপার থাকে তখন সেই অঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের মানুষজনের ভাষা ভাষার সূত্র ভাষার যোগাযোগ ও সংস্কৃতির মিলন ঘটে এবং একটা নতুন সংস্কৃতি গড়ে ওঠে বাংলার মানুষের সাথে অসম ভাষা এবং পার্বত্য এলাকার ভাষা বাংলা হলেও কিছুটা বৈচিত্র আলাদা কিন্তু পারস্পরিক ভাষার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের সময় এই বাংলা ভাষা একটা যোগ স্থাপত্য যোগাযোগের সূত্রপাত করে এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেরও ভাষা বাংলা সেখানেও আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ফলে সেখানকার যোগাযোগের ক্ষেত্রেও আমাদের বাঙালিদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সমস্ত মানুষ কোনো আমাদের দেশ ভারত থেকে বাংলাদেশে গেলে সেখানে বাংলা ভাষাতেই কথা বলে ফলে তাদের একটা এই অঞ্চলের আচার সংস্কৃতি সমস্ত কিছুর সম্বন্ধে তারা পরিচিত হয় বা সে বিভিন্ন দেশ বা বিভিন্ন অঞ্চল থেকে যখন মানুষজন এখানে আসে তারা এই সংস্কৃতির সাথে পরিচিত হয়ে থাকে